আমাদের এই এলাকায় বিশেষভাবে বিখ্যাত অনেক রকমের খাবার রয়েছে আবার অনেক রকমের রেস্তোরাঁও রয়েছে যে রেস্তোরাঁতে ভালো ভালো খাবার পাওয়া যায় সে সব রেস্তোরাঁগুলোর নাম হলো যেমন দাদা বৌদির বিরিয়ানি যেমন হায়দ্রাবাদি রেস্তোরাঁ যেমন শচীন তেন্ডুলকার রেস্তোরাঁ যেমন পিয়ালী রেস্তোরাঁ এসব রেস্তোরাঁতে খুব ভালো ভালো খাবার পাওয়া যায় এখানে মটনের ভালো ভালো রেসিপি তৈরি হয় যেমন মটন কষা যেমন চিকেন তন্দুরি এই সব টাইপের মাংসও অনেক কিছু পাওয়া যায় আবার বিভিন্ন ভ্যারাইটিসের মাছ পাওয়া যায় এখানে আবার সবজির বিভিন্ন রকমের এর পাওয়া যায় আবার বিভিন্ন মসুর ডালের বিভিন্ন আইটেম পাওয়া যায় আবার বিভিন্ন ধরনের আচার পাওয়া যায় আবার বিভিন্ন ধরনের মশলা পাওয়া যায় আমাদের এলাকায় এই জিনিসগুলো খুবই বিখ্যাত আর এই সব জিনিসগুলোর স্বাদ এতোটাই ভালো যে যে পাড়া প্রতিবেশী থেকে বা আরও অন্যান্য এলাকার লোকেরা আমাদের এই রেস্তোরাঁয় আসে বিভিন্ন ধরনের এই সব খাবার খেতে কারণ আমাদের এখানকার খাবার এতোটাই সুস্বাদু আর এতোটাই মনোরম যে এই খাবার একবার খেলে এ মুখে লেগে থাকে আর আমরা সবাই আমরা সবাই যে কোনো খাবার খেতে পছন্দ করি ভালো ভালো চাইনিস খাবার খেতে পছন্দ করি আর আমাদের এই নদিয়া জেলায় এসব চাইনিস খাবারগুলি খুবই বিখ্যাত আর এসব চাইনিস খাবারের জন্যই আমাদের এই জেলাটি বিখ্যাত আর এই চাইনিস খাবার খেয়ে আমরা নিজেদেরকে খুব ধন্য মনে করি আমাদের বাড়িতে কোনো খাবার খেয়ে মন বসে না আমরা তখন এই বাজারে যেয়ে আমরা এই সব রেস্তোরাঁ থেকে আমরা খাবার খেয়ে থাকি আর এ খাবারগুলোর জন্যই আমাদের এই স্থানীয় জায়গাটি খুব বিখ্যাত লাভ করেছে তাই আমরা নিজেদেরকে ধন্য মনে করি